সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা কেন্দ্র তেমন একটা বেড়ে যায়নি স্বাস্থ্যসেবা কেন্দ্র বাড়ানো হচ্ছে না হয়নি এবং বেসরকারি হাসপাতালের বৃদ্ধি হ্যাঁ বেসরকারি হাসপাতালে বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে বেসরকারি হাসপাতালের বৃদ্ধি অনেকটাই বাড়ছে অনেকটাই হচ্ছে মেডিক্যাল আসনও অনেকটাই বেড়ে যাচ্ছে এবং কলেজ কলেজের বা কলেজের সংখ্যাও বেড়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই কলেজের সংখ্যাও বেড়ে গেছে অনেক কলেজ আছে সব কিছুই আছে আমাদের